খেলাধূলার মাধ্যমে বিভিন্ন রকমই চাপমুক্ত হওয়া যায় শরীরের যে বিভিন্ন কার্যকলাপ যন্ত্রাংশের যে যে কার্যকলাপগুলো সেগুলো সচল থাকত আমাদের শরীরের যে কলকব্জা বিভিন্ন যন্ত্রাংশগুলো রয়েছে সেইগুলো সচল ও স্বাভাবিক একদম চলত খেলাধূলা এই বন্ধ হয়ে যাচ্ছে মানুষ বিভিন্ন রোগের মধ্যে পড়ে যাচ্ছে খেলাধূলা করলে মন ফ্রেশ থাকে আমাদের হার্ট ভালো থাকে বা শরীরের বিভিন্ন হাড় অংশ যেগুলো আছে সেগুলো সব সচল থাকত এই খেলা আজকে মানে হারিয়ে যেয়ে বিভিন্ন হচ্ছে চাপের মধ্যে মানুষ পড়ে যাচ্ছে যে খেলা বিভিন্ন রকমভাবে মানুষকে চাপমুক্ত করে তারপর খেলা বিভিন্ন জায়গায় যে খেলার আয়োজন হচ্ছে সেখানে মানুষ আমরা দর্শক হিসাবে যাচ্ছি তো এই খেলা দেখছি বিভিন্ন আনন্দ উপভোগ করতে পারছি বিভিন্ন জ্ঞানীগুণী মানুষ সেখানে উপস্থিত হয় তারপর আরো প্যান্ডেল ফ্যান্ডেল যে সব কিছু হয় মাইক ফাইক আয়োজন বিভিন্ন রকম গান অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান সব রকম আয়োজন হয় সেটা মনটাকে খুশি করে দেয় মন মনের দিক থেকে অনেকটা চাপমুক্ত হওয়া যায় এবং একটু ক্ষণিকের বেশ আনন্দটাও পাওয়া যায়